খেলাধুলো হলো এমন এক ধরনের কাজ যা বিনোদনের জন্য অথবা কখনো কখনো জ্ঞান অর্জনের জন্যও গণ্য করা যায় এটা বিনোদনের একটি স্বতন্ত্র মাধ্যম যা শুধু আনন্দ উপভোগের জন্য অথবা পুরস্কার জন্য করা হয় তাছাড়াও মানুষ নিজের শরীর ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্যও খেলাধুলা করেন খেলাধুলা সাধারণত কাজের চেয়ে কিছুটা ভিন্ন এসব মূলত ঐতিহ্য সৌন্দর্যবোধ ও মিত্রতা রক্ষার্থে আয়োজন করা হয় তবে কিছু খেলা কাজ বা পেশার ভেতরেও পড়ে তাছাড়াও শিশুরা যেভাবে খেলাধুলা করে শিশুদের জন্য খুব ভালো কারণ ওদের হাত পা আরোও ভালো ফ্রি হবে এবং তারা সুস্থ থাকবে খেলাধুলার মধ্যে অনেকগুলো খেলাধুলা যা খেললে আমাদের বডি ফ্রি থাকবে বা আমাদের শরীরটা সবসময় ফিট থাকবে সেটি হলো ফুটবল ক্রিকেট ভলিবল টেনিস এগুলো হলো এগুলো খেলা আমাদের শরীরের জন্য খুব ভালো খেলাধুলা বিভিন্ন ধরনের হতে পারে এগুলো একক বা দলীয়ভাবে আবার নবীন বা পেশাদার খেলোয়াড় হিসেবে হতে পারে আরও এক ধরনের খেলা রয়েছে যা অনলাইন খেলা হয় কিন্তু অনলাইন খেলা মানুষের জন্য ভালো নেই চোখের বাচ্চাদের জন্য চোখে চোখে সবসময় লাইট পড়ে এবং চোখটা খারাপও হতে পারে এর থেকে ভালো আমার দিক থেকে বাইরের যে খেলাধুলা হয় যেমন ফুটবল দড়ি খেলা ইত্যাদি মানুষের পক্ষে খুব ভালো এবং খুব সুস্থ এধরনের খেলায় খেলোয়াড় প্রতিপক্ষের সামনে উপস্থিত না হয়ে খেলা যায় খেলাধুলার সময় খেলোয়াড়দের পাশাপাশি দর্শকও থাকতে পারে যারা খেলা দেখে উপভোগ করে